কে বলছ হ্যাঁ বলো আজকের বিকেল পাঁচটার সময় আছে তো পাঁচটাতেই আসবে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আজকের বেসিক্যালি কত্থক শেখানো হবে তুমি পাটিয়ালা প্যান্ট আর কুর্তি পরে আসবে আর অবশ্যই ঘুঙুর নিয়ে আসবে আর তার সঙ্গে প্রত্যেকে খাতা পেনও নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ গানের ক্লাসও হবে গানের স্যারও আসবে তুমি মনে করে খাতা পেন ঘুঙুর সব নিয়ে এসো আর সামনের সপ্তাহয় শনিবারেও এক্সট্রা ক্লাস হবে কারণ সামনে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে ঠিক আছে তার জন্য তার জন্য অনেক বার করে প্র্যাকটিস করতে হবে নিজেকে তৈরি রেখ রাখতে হবে ঠিক আছে ঠিক টাইম মেনটেন করে কিন্তু পড়তে আসতে হোয়াইট কালার পরে এসো হোয়াইট আর রেডের কম্বিনেশানে পরে এসো আজকে ঠিক আছে আজকের আসলে প্রোগ্রামের ব্যাপারে আরও কথা আলোচনা করার আছে ঠিক আছে আর সামনেই কিন্তু প্রোগ্রাম সেই মাথায় রেখে সেইটা কিন্তু প্র্যাকটিস কোরো বাড়িতে বারবার ভিডিও গ্রুপে দেওয়া আছে সেটা দেখে দেখে প্র্যাকটিস কোরো ঠিক আছে প্রোগ্রামে যা শেখানো হয়েছে সেইগুলোই হবে তুমি আজকে টাইম মতো এসো তারপর ক্লাসের মধ্যেই আলোচনা করা হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাইম মেনটেন কোরো কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্সট্রা তো কিনতে হবেই ঘুঙুর কিনতে হবে নতুন সাজগোজের জিনিস কিনতে হবে যা যা লাগে আর কিছুটা গ্রুপ থেকেই দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়িই হবে সে ডেট এখনও ফাইনাল হয়নি তোমরা ক্লাসে আসলেই সব বলা হবে ঠিক আছে ঠিক আছে আজকের ক্লাসে এসো তারপর আলোচনা করা হবে ঠিক আছে রাখো